আমরা যেহেতু গ্রামে বাস করি তাই আমাদের কিছুটা হলেও চাষবাস সম্পর্কে আমাদের আইডিয়া আছে জানি কিছুটা কেননা অনেক দিন আগে থেকে আমার বাবা কাকা দাদারা এরা অনেকটা চাষবাস করে আসছে তাই শীতকালে কী কী সবজি চাষ হয় গরমে কী কী হয় বর্ষায় কী কী হয় কিছুটা হলেও জানি যেমন গরমে চাষ হয় ধান কেননা ধান তো খেতেই হব চাল তো খেতেই হবে ভাত না খেলে পেট ভরবে না তো ধান চাষ হয় তার সাথে পাশাপাশি কিছু সবজি চাষও হয় আবার গরমের কিছু সবজি চাষ হয় যেমন আলু পুঁইশাক গাজর কিছু কিছু বিভিন্ন শাক এরকম চাষ হয় আবার বর্ষাকালে বেশি পরিমাণে ধানটা চাষ হয় কেননা তখন তো প্রচুর পরিমাণে জল থাকে জলের কষ্টটা আর হয় না তাই বর্ষাকালে বেশিভাগ আমরা ধান চাষ করে থাকি আর শীতকালে শীতকালেও বেশ ভালো সবজি চাষের সুবিদে তাই শীতকালে আমাদের চাষ হয় শিম বরবটি কড়াইশুঁটি ফুলকপি ধনেপাতা